কৃষির জন্য সরকার থেকে এখন অনেকরকমের সুবিধা বা ঋণ পাওয়া যাচ্ছে তো বিভিন্নরকমের ঋণ হচ্ছে ঋণ দেওয়া হয় সেখান থেকে আমরা টাকা নিয়ে বীজ কিনতে পারি জমির কোনো যন্ত্রপাতি কিনতে পারি এসব করে সার টার দিয়ে আমরা জমির উৎপাদন খুব ভালো করতে পারি সেগুলি তো আছে কিন্তু আমার যেটি মনে হয় যে সরকার যে ঋণটি দিচ্ছে সেটা তো ভালো কিন্তু ঋণের হারটা যদি একটু সরকার কমাতে পারে তাহলে বোধ হয় আমরা একটু বেশি উপকৃত হই মানে ঋণের একটা তো হার দিয়ে আমাদেরকে তো মাসে দিতে হয় সুদ হিসেবে তো সেই ঋণের হারটা যদি একটু কিছু সরকার কমিয়ে দেয় তাহলে বোধ হয় একটু কৃষির জন্য সেটা খুব উপকার হতে পারে